পাঁচ লক্ষ একুশ হাজার পাঁচশো সাতাশি তিন লক্ষ কুড়ি হাজার নশো একান্ন সাত লক্ষ একান্ন হাজার দুশো কুড়ি চার লক্ষ নব্বই হাজার একশো নব্বই আট লক্ষ একুশ হাজার পাঁচশো বাইশ